আমার গ্রামের নাম প্রসাদপুর আমার গ্রাম প্রধানত পার্বত্য মাটির জন্য বিখ্যাত আমার এলাকার প্রাকৃতিক সম্পদের মধ্যে ল্যাটারাইট মাটি বিশেষ উল্লেখযোগ্য যেটার বর্তমানে বাজারেরও যথেষ্ট চাহিদা রয়েছে এবং যথেষ্ট দুষ্প্রাপ্য জিনিস এবং খুবই ডিমান্ড খুবই খুবই গ্রহণযোগ্য এবং খুবই চাহিদা রয়েছে এছাড়াও মোড়াম মাটি রাস্তা তৈরির জন্য যে মোড়াম মাটির প্রয়োজন হয় আমার গ্রামে যথেষ্ট মোড়াম মাটি বা আমার এলাকায় রয়েছে এছাড়াও কিছু দূরে যে নদী রয়েছে নদীতে প্রাকৃতিক সম্পদের মধ্যে বালি বর্তমানে বালির চাহিদা তো বিভিন্ন রকমের কলকারখানায় বলুন বাড়ি বলুন রাস্তাঘাট বলুন যথেষ্ট চাহিদা রয়েছে এবং খুবই দুষ্প্রাপ্য হয়ে দাঁড়িয়েছে এবং যথেষ্ট বাজার মূল্য রয়েছে তো আমার এলাকার প্রাকৃতিক সম্পদের মধ্যে আপনার পাথর এছাড়া পাথর রয়েছে পাথর বালি মোড়াম এটাই বিশেষ উল্লেখযোগ্য এবং এটা যথেষ্ট চাহিদা এবং বাজার মূল্য বর্তমানে রয়েছে এবং খুবই দুষ্প্রাপ্য হয়েও দাঁড়িয়েছে